এখানে জেলেদের জাতিগোষ্ঠী হলো কামার কুমোর ওরা সবাই একসঙ্গেই বসবাস করে এখানকার জেলেরা মাছ ধরে বিক্রি বাজারে বিক্রি করে এবং গ্রামেও বিক্রি করে এখানকার জেলেদের মাছ ধরেই সংসার চলে তারা সকাল হলে উঠে মাছ ধরতে চলে যায় এবং সেই মাছগুলি নিয়ে বাজারে বিক্রি করতে যায় অনেক রকম মাছ তারা ধরে অনেক রকম বাজারে মাছ তারা বিক্রি করে এবং তারা এক সঙ্গে সকাল হলেই সব নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে নদীতে এবং তারা মাছ ধরে সেই মাছ নিয়ে চলে যায় আড়তে কেউ আড়তে বিক্রি করে এবং কেউ বাজারে বিক্রি করে আর এখানকার জেলে ভায়েরা সবাই একতা সব একসঙ্গেই মাছ ধরতে বেরোবে এবং কেউ পাড়া দিকে বিক্রি করতে যায় এবং কেউ বাজারে নিয়ে বসে আবার কেউ আড়তে বিক্রি করে এখানে প্রচুর মাছ ধরে আর মাছ ধরেই এখানকার জেলেদের সংসার চলে সকালবেলায় সব মাছ ধরতে চলে গেলো আবার কারো কারো ছেলেরাও যায় সঙ্গে কারো কারো মেয়েরাও যায় সঙ্গে তার বাবারা কীরকম মাছ ধরছে সেইসব দেখতে যায় তাদের মাছ ধরাটাই আনন্দ তারা মাছ ধরে ওসব ব্যবসা করে এবং নানা রকমের মাছ বিক্রি করে তারা বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে সেই বিক্রি করে আনাজপাতি কিনে নিয়ে এসে তাদের সংসার চলে তাই তারা সকাল হলেই বেরিয়ে পরে মাছ ধরতে যে না আমাদের মাছ ধরে নিয়ে এলে আমাদের সংসার চলে তাই ওরা কেউ একদিনও মাছ ধরা বন্ধ করে না তবে যে যার সকাল হবে মাছ ধরতে চলে যাবে